হ্যাঁ বলছি এটা কি পশু ডাক্তার বলছেন বলছি আমার বাড়িতে একটা পোষা আমার একটা কুকুর আছে তা ওর খুব স্ট্রেস খু ওর খুব শরীর খারাপ তো আপনি আপনি কি আমাকে কোনো সাহা এই এক সপ্তাহ আমার কুকুরটার খুব শরীর খারাপ তো তা কোনো সাজেশন দিতে পারবেন ওকে ঠিক করার জন্য না যাইনি ওর মুখ দিয়ে লালা পড়ছে ওর অনেকটা রোগা হয়ে গিয়েছে এই সাত দিন মতো হচ্ছে তো তো খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না চলাফেরা করছে না চুপচাপ এক জায়গায় বসে আছে না ওষুধ তো দেওয়া হয় না ওকে একটু দেখাশোনা করছিলাম যে খাওয়া দাওয়া করার জন্য একটু কোথাও ঘুরতে যাওয়ার জন্য তা ও ঠিকঠাক করছে না খাওয়া দাওয়াও ঠিকঠাক করছে না তার জন্যই আপনাকে আমি যোগাযোগ করলাম আপনার সাথে ও এখন খুব একটা খাচ্ছে না দিচ্ছি বাট অল্পখানি খেয়ে আর খাচ্ছে না ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না আচ্ছা ঠিক আছে তা কবে নিয়ে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা ঠিক আছে